হ্যাঁ এটা কি দিশা টেলার হ্যাঁ আমি একটা আমার জামা ফিটিং করাতাম আরকি সেই জন্য বলছিলাম আপনার দোকান কখন কখন খোলা থাকে ও আপনি কি নিজেই কাজ করেন নাকি আরো কোন কর্মচারী রয়েছে দোকানে হ্যাঁ আমি একটা আমার শার্ট ফিটিং করাতাম আরকি আপনার কাছেই তো আগে একটা করিয়েছিলাম সেটার তো ফিটিং একদম ভুলভাল করেছেন হ্যাঁ দিশা টেলার্সেই তো দিয়ে এসছিলাম সেই জন্য জিজ্ঞাসা করছি আরকি যে আপনি করেন নাকি আপনার কর্মচারীরা হ্যাঁ দেখছিলাম আরকি যে আপনিই কাজটা করেন নাকি আরো কর্মচারী রয়েছে তারা করেন কারণ পরে গেলে বলবেন যে আপনি করেননি কর্মচারী করেছে সে এখন নেই আর কাজ ছেড়ে দিয়েছে এইরকমও তো বলতে পারেন সেই জন্য কারণ আমি করিয়ে এনে তো রেখে দিয়েছিলাম না ওটা আর পরে দেখিনি এই এখন পরতে যাচ্ছি পরতে গিয়ে দেখছি এইরকম অসুবিধা না আমি তো দিশা টেলার্সেই করিয়েছিলাম আর ওখানেই তো এই ফোন নাম্বার দেওয়া ওখান থেকেই নিয়ে এসেছিলাম তখন যে কবে আমি আনতে যাব আমার শার্টটা হওয়ার পর তখন মোবাইল নাম্বারটা ছিল এটা দেখেই এখন ফোন করছি হ্যাঁ সে তো নিয়ে যাব কিন্তু এইরকম ভুলভাল কাজ করছেন যদি আমার কোন দরকার থাকত জরুরি তখন তো আমি ওই জামাটা পরে যেতে পারতাম না আর খুবই তো অসুবিধা হত না আমি কি আর ভুলভাল বলব ওখান থেকে করিয়ে এনেছি আমার অসুবিধা হয়েছে তাই তো বলছি তাহলে আপনি কি বলছেন আর বলছি আগেরটা তো আমার ফ্রিতেই কাজ করবেন নাকি ওটার জন্য আবার আলাদা করে টাকা লাগবে আর এ তো আপনাদের ভুল আচ্ছা কিন্তু ভুলটা তো আপনাদেরই আবার এটার ক্ষেত্রেও বলছেন টাকা লাগবে আর আমার তো এখানে কোন ভুল নেই আর মাপজোক তো আপনারাই নিয়েছিলেন আমি তো আর বলে দিয়ে আসিনি সেটা না হয় দেওয়া যাবে আবার নতুনটার ক্ষেত্রেও সেইরকম আগের মতো অসুবিধা হবে না তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিকেলেতে যাচ্ছি হুম হুম